সোশ্যাল মিডিয়ার ফলে অনলাইনের ফলে যে আমাদের ফটোগ্রাফির যে ইচ্ছাটা ইচ্ছাটা আমাদের মধ্যে আর নেই তাতে অনলাইন ফেসবুক অনলাইনে যে ফেসবুক ফেসবুকের ইনস্টাগ্রামের মধ্যে আমরা সে সেকটাকে তুলে ধরি আর ফ্রেমের মধ্যে ফ্রেমে থাকা যে বন্দি ছবির মধ্যে আমরা সেটা আর পাই নি বা পাওয়া হয় না এখন অনলাইন বা সোশ্যাল মিডিয়ার মধ্যেই আমরা সবাই সবাই নাহলে সবাইকে দেখা যায় আর যে ফ্রেমে বন্দি করা যে ছবি আমরা মানে সেটা আর সেটা সেটার জন্য আমরা খুবই মিস করি সেটা মিস করার ফলে আমরা এটার ফলস্বরূপ আমরা খুবই পিছিয়ে গেছি এটা সোশ্যাল মিডিয়ায় আমরা ছবি তুলে বা ইন্সটাগ্রামে পোস্ট করি ফেসবুকে পোস্ট করি এই পোস্টের ফলেই আমরা সবাই মানে প্রত্যেকটা মানুষকে চেনা জানা মানুষকে আমরা তাদেরকে দেখতে পারি আর এর ফলে আমরা ফটোগ্রাফি থেকে অনেকটা অনেকটা পিছিয়ে গেছি অনেক পিছিয়ে গেছি ফটোগ্রাফি ফলস্বরূপ আমরা এখনো উপভোগ করতে পারি যে হ্যাঁ এর ফলে আমরা এর ফলে আমরা খুবই মিস করি ফটোগ্রাফিকে একমাত্র অনুষ্ঠান ছাড়া আমাদের ফটোগ্রাফি হয় না আর যেটুকু হয় আমরা অনলাইনের মধ্যে ব্যাস